নমস্কার মা তারা ট্রাভেল এজেন্সি হ্যাঁ আমি কথা বলছিলাম কলকাতা থেকে আমাদের পাঁচদিনের দীঘা ট্যুর আছে ঠিক আছে আমরা পরিবারের সঙ্গে যাবো তো একটা ওলা বুক করতে চাই তো কীভাবে দিতে হবে না ডে হিসেবে না দিয়ে আপনারা পাঁচদিনের রেট হিসেবে কীরকম কী নেবেন ভাড়া হিসেবে বলুন হ্যাঁ ড্রাইভার সমেতই বলুন আমাদের ড্রাইভার নেই আপনারা ড্রাইভার সমেত বলুন কত কীভাবে দিতে হবে ও প্রতিদিন তিন হাজার টাকা করে দিতে হবে তা বলছি আমি গুগুলপে থেকে বিভিন্ন সময় টাকা লেনদেন করে ছাড় পেয়েছি আপনারা কি ছাড় দেবেন এই কোডটি আমরা যদি ব্যবহার করি ও এখানে কোনো ছাড়ের সুবিধা নেই ঠিক আছে আমারটা একটু কম করে নিন দু থেকে আড়াই হাজার টাকা করে নিন ও পারবেন না কারণ ড্রাইভারকেও দিতে হবে ঠিক আছে আমি দেখছি কী করা যায়